ভারতের শিক্ষাব্যবস্থা খুব একটা উন্নত নয় অন্যান্য দেশের সাথে ভারতীয় শিক্ষাব্যবস্থা অনেকটাই পার্থক্য রয়েছে অন্যান্য অনেক দেশ শিক্ষাব্যবস্থাতে ভারতের থেকে অনেক আগে রয়েছে যেমন আমেরিকা চীন এ সমস্ত দেশগুলি ভারতের থেকে শিক্ষাব্যবস্থায় অনেকটাই উন্নতি লাভ করে আসে আমাদের এখানে অনেক কিছুই নেই যেমন ধরুন ভারতীয় শিক্ষাব্যবস্থায় যেই উপযুক্ত বৃত্তি দেওয়া উচিত সেই উপযুক্ত বৃত্তির ব্যবস্থা নেই তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার জন্য অনেক কিছুই নেই সেই জিনিসগুলি অবশ্যই আমাদের উন্নত করা উচিত বলে আমি মনে করি ভারতের শিক্ষাব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম মানের রয়েছে সেই জন্যই আজও ভারতীয় ছাত্রছাত্রীরা নিজের দেশ ছেড়ে দিয়ে অন্যান্য বাইরের দেশে পড়াশোনা করতে যান ভারতে অনেক ইউনিভার্সিটির প্রয়োজন রয়েছে সেই ইউনিভার্সিটিগুলি আমাদের ভারতের মধ্যে নেই সেই কারণে ভারতের ছাত্রছাত্রীরা বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে যান সেইগুলি অবশ্যই উন্নত করা উচিত বলে আমি মনে করে থাকি